হ্যাঁ বলুন হ্যাঁ রয়েল ইন হোটেল তো কি জানতে চাইছেন ও এই রুমের ব্যাপারে আমাদের তো এখানে অনেকরকমের রুম আছে যেমন ধরুন পাঁচশো টাকা থেকে শুরু আছে পাঁচশো সাতশো এগারোশো পনেরোশো তারপরে দু হাজার টাকার রুম আছে এবং নানারকম সুবিধা আছে আপনার এখানে রুম এ সি রুম আছে এবং নন এসি রুম আছে আপনার তারপরে এখানে না না খাবার আপনাকে আলাদা করে অর্ডার লাগবে এখানে সবরকম খাবারই আপনি পাবেন মাটন চিকেন ফিশ আপনি যা চাইবেন ভাত থেকে রুটি সবই পাওয়া যাবে হোটেলে ওসবের কোন চিন্তা নাই তবে খাবার আপনাকে টাকা দিয়ে ওটা আপনাকে অর্ডার করতে হবে টাকা ছাড়া ওটা না ওটা আপনাকে আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দোবো গাড়ির জন্য ওটা আলাদা আপনার চার্জ লাগে গাড়িটা আপনি হ্যাঁ আমরা ছোট সবরকমের গাড়িই দিয়ে থাকি যেমন ওমনি এ থেকে শুরু করে আপনার ওই স্করপিও বুলেরো হ্যাঁ অ্যাভেলেবেল থাকলে পাবেন সবসময় তো অ্যাভেলেবেল থাকে না হুম ঠিক আছে তা তাহলে অ্যারেঞ্জ করবো দেখছি আমি কিছুদিনের মধ্যে ওটা ভাবনাচিন্তা করেছি মারসিডিস বা অডি নেওয়ার জন্য ঠিক আছে আমি দেখছি না আমরা ইতিমধ্যে ওটা অর্ডার করেছি আপনি না না সামনেই পাবেন সামনেই আছে বার রেস্টুরেন্ট আমাদের সামনেই আছে আপনি ঠিক আছে বলুন এক্সট্রা টাকা না এক্সট্রা টাকা সেরকম কিছু নেওয়া হয় না ওটা যদি হোটেলে এনে দেওয়া হয় তাহলে একটা চার্জ লাগে আর এমনি এক্সট্রা টাকা কিছু লাগবে না ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি আসুন এসে নিয়ে আপনি যোগাযোগ করুন ঠিক আছে রাখছি হ্যাঁ